হ্যালো বলছেন ও হ্যাঁ হ্যাঁ বলুন হ্যাঁ পড়াশুনা করছে বলতে ইন্দ্রজিৎ আগে আগে অনেক ভালো পড়াশোনা করতো এখন অতটা ভালো করছে না ও কি ঘরে ঠিকঠাক মতো পড়াশোনা করছে না এই তো কিছুদিন আগে আমি একটা পরীক্ষা নিয়েছিলাম পরীক্ষাতে খুব কম নাম্বার স্কোর করেছে আর কি এছাড়াও যখন ক্লাসে যখন জিজ্ঞাসা করি যে কোনো প্রশ্নের উত্তর কি বল কোনো অ্যাটেন্ডও করে না ঠিকঠাক বলতেও পারছে না আর কিছু হলেই বলছে জানি না জানি না হ্যাঁ চাপ তো দিচ্ছি ও তো বাড়ির যে কাজগুলো দিচ্ছি সেই বাড়ির কাজও তো করে আনছে না তাও দেখুন হ্যাঁ অঙ্কটা ভালো করছে ইংরেজিতে খুবই মানে খারাপ পারফরমেন্স করছে আর কি পারছেই না একদম প্র্যাকটিস করছে না ঠিকঠাক হ্যাঁ

সে তো আমি ধমকাই কিন্তু শুনছেই না ওকে ঘরে একটু পড়াতে বসাবেন দিয়ে প্র্যাকটিস ট্যাকটিস করাবেন নাহলে এ তো করতেই পারছে না একদম

হ্যাঁ বুঝতে পারছি হ্যাঁ কারণ ঠিকঠাক পড়াশোনা না করলে এই তো স্কুল টেস্টেও পিছিয়ে যাচ্ছে সবার থেকে না

হুম হুম

হ্যাঁ হ্যাঁ দেখবেন আমিও দেখছি ও কে নাহলে বেশি করে একটু বাড়ির কাজ করতে দেব হুম হুম হুম

হুম হুম ওটাই করতে হবে আসলে স্কুল তো এখনও খোলে নি ওই জন্য অতটা চাপ আসে নি স্কুল খুললে আরেকটু বেশি চাপ চলে আসবে

আচ্ছা আচ্ছা তো ঠিক আছে কোনো অসুবিধা নেই আমি দেখে নেব